আমার জীবনের একটি সময় গেছে যে সময় আমি খুব ভুল করেছিলাম সেই সময় আমি আমার বাড়ির লোকজন আমার বাবা মাকে যে কোনও কাজ করার সময় না বলে করতাম তাই আমি অনেক সময় অনেক বাধার বিপত্তির সম্মুখীন হয়েছিলাম যেমন আমি আমার বাবা মাকে না জানিয়েই আমি এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রেনে করে যাচ্ছিলাম কিন্তু আমি সেই সময় খুব বড় একটি বিপদের সম্মুখীন হয়েছিলাম আমি ট্রেনের কাটা হতে হতে রয়ে গিয়েছিলাম আর সেখান থেকেই আমি বুঝতে পারি যে আমি জীবনে কী কী ভুল করেছি আর এই ভুলটা আমার জীবনের খুব বড় ভুল এই সময় আমি মারাও যেতে পারতাম কিন্তু আমার বাবা মা তা হয়তো জানতেও পারতো না কিন্তু এই যে কাজটা করা আমার একেবারেই ঠিক হয়নি আর এই পরিস্থিতি থেকে সেই মুহূর্তে আমি নিজেকে সামলে নিয়েছিলাম কারণ আমার ভাগ্য ভালো ছিল বলে আমি সেই ট্রেনে কাটা হওয়া থেকে বেঁচে গিয়েছিলাম কিন্তু এই ভুল যাতে আর কোনোদিনও আমি না করি তার জন্য আমি আমার বাবা মার কাছে সব সময় সত্যি কথা বলতাম আমার বাবা মা আমাকে যা যা বলত আমি তাদের কথা শুনে চলতাম এবং তারা আমাকে যখন যেই কাজটা করতে বলত আমি তাই করতাম তাদেরকে না জানিয়ে আমি কোনও কাজ করতাম না তাই আমি মনে করি যে ওই ভুলটাই আমার সবথেকে জীবনের বড় ভুল বাবা মার কথা না শোনা আর বাবা মার কথা শোনা হল সবথেকে বড় কাজ কারণ বাবা মা হল পৃথিবীর শ্রেষ্ঠ ভগবান তাই বাবা মার কথা শোনা সবথেকে আমাদের খুব গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় জিনিস